আমি আকাশ সরোবর থেকে এক প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম নাবিক পাড়ায় এখন আমি তার সঙ্গে এক প্লেট চিকেন চাউমিন আর একটি চিকেন রোল যোগ করতে চাই